আমি একবার যাচ্ছিলাম গাড়ি করে যেতে যেতে রাস্তায় রাস্তাটা খুব খারাপ আবো ডবো রাস্তা রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলো গাড়ি খারাপ হওয়ার পরে কী করবো যোইাব ইয়ার কাছে খবর দিলাম পাবলিকদের কাছে আরও বলি একটা গাড়ি ভাড়া করে দাও তারাও বললো না আমার রাস্তা আমরা যাবো নাই আমরা বললেও আমরা জাইতে বাধ্য নয় এরকম অব রাস্তাটা খুব বিপ্জনক আমরা ওই গাড়ি যাবো নাই তুমি আরও অন্য কিছু অন্য কোনো গাড়ি দেখো কিন্তু আমি কী করবো সে রাস্তায় তো আর কোনো মতে আমি তো সম্মুখীন এল আরও ঘরকে ফোন করলাম ঘরের লোক এসে বললো ফোন করে জানালাম যে আমি গাড়িটা এখানে রাস্তাটা খারাপ হয়ে গেছে রাস্তায় গাড়ি খারাপ আপনার আসুন আমাকে নিয়ে যাবেন আসুন দিয়ে আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম দাঁড়াই রইতে রইতে আমাদের মোটর সাইকেল দেখা গেল মোটর সাইকেলে করে আমি আরও বাড়ি ফিরে গেলাম আমাকে কিন্তু সেই জায়গাকে যেতেই হবে কিন্তু গাড়ি মোটর সাইকেলে করে আবার সেই জায়গায় গেয়ে পৌঁছলাম